আমি গত সপ্তাহে যে বডি লোশনটি কিনে এনেছিলাম সেটি কোম্পানির জিনিস হওয়া সত্ত্বেও খোলার পর জানতে পারলাম সেটি থেকে একটি বিশ্রী গন্ধ বেরোয় বডি লোশনটি আর ব্যবহার করা যাবে না